ভ্রমণের জন্য আমার মন্দির বা ধর্মীয় স্থানে যেতে খুবই ভালো লাগে এখানে গেলে আমার মন ভরে ওঠে আমার এখানেতে ঠাকুরের কাছে পুজো দিতে মন আমার শান্তি আসে বা এখানে নানা রকমের ঠাকুরের যে ইয়ে হয় আরতি হয় বা পুজো হয় এগুলো দেখলে আমার মনের শান্তি আসে এখানে ধর্মীয় নানা রকম আলাপ আলোচনা হয় এগুলো শুনলে ভালো লাগে আমার আরও যে মানুষজন আসে এদের সাথে আমার পরিচিত হয়েও আমার খুব ভালো লাগে